আমরা যদি কোনো জাতি বা মা সেই এলাকার মানুষজন সম্পর্কে জানতে চায় তার জন্য একটি গু ডু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হল নাচ আমরা নাচের মাধ্যমে সেই জাতির বিভিন্ন সাংস্কৃতিক ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি নাচ এই জন্য গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন ধরণের নাচ আমাদেরকে সুন্দর ও পরিচয় দিয়া থাকে যেমন পুরুলিয়ার ছৌ নাচ পুরুলিয়ার ছৌ নাচ হল পুরো দেশ জুড়ে বিখ্যাত এই ছৌ নাচের ফলে পুরুলিয়ার নৃত্য খুবই সমাদৃত হয়েছে বিশ্ব মহলে তাছাড়াও রয়েছে আমাদের এখানে সাঁওতাল নাচ এই সাঁওতাল নাচের ফলে এখানের মানে সাঁওতালদের সম্পর্কে আমরা বিভিন্ন রীতিনীতি বিবাহ নীতি এবং অন্যান্য জিনিস সম্পর্কেও জেনে থাকি তাছাড়াও এইসব নাচকে আমাদের বাঁচিয়ে রাখা খুবই দরকার এছাড়াও বাঙালিদের বিয়েতে আলাদা ধরণের নাচ হয় মারাঠিদের আলাদা ধরণের নাচ হয় মানে বিভিন্ন বিভিন্ন জাতিদের নাচ আলাদা আলাদা হয়ে থাকে এইসব নাচকে আমাদেরকে পালন করতে হবে